হ্যালো স্যার অনেক দিন পরে একটা খবর পেয়েছি সেটাই বলতে চাই স্যার বলছিলাম যে আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুলে শিক্ষা ব্যবস্থা খুব একটা ভালো নেই বাচ্চাদের ড্রেসের ব্যবস্থাও খুব একটা ভালো নেই সেই জন্যই বলতে চাইছিলাম হ্যাঁ খবর নিয়েছি ভিডিও রেকর্ডিংটা করে নেবো আর ওদের ড্রেসের ব্যবস্থার খুব মানে মানে ড্রেসের ব্যবস্থা নেই দক্ষিণ চব্বিশ পরগনা আর এইত্তো স্কুল চত্বরটা হচ্ছে নাগরতলা প্রাইমারি স্কুল স্যার বলছিলাম শুধু নাগরতলা প্রাইমারি স্কুল নয় এমন অনেক প্রাইমারি স্কুল আছে যেখানে হচ্ছে খাওয়া দাওয়ার ঠিক ঠাক ব্যবস্থা নেই টিচার আসছে তাও পড়াচ্ছে না মানে পড়াশুনা আর ব্যবস্থা খুবই কম সেগুলোও কি রেকর্ড করে নিয়ে যাবো স্যার আর ওই প্রাইমারি স্কুলগুলো মিড ডে মিলের খুব মানে অবস্থা খুবই খারাপ খাবারগুলো খুব বাজে কোয়ালিটির আর স্কুলে বসার বেঞ্চ পাখা এসবের কোনো ব্যবস্তা নেই গরমের মধ্যে বাচ্চারা পাখা ছাড়া বসছে সেই জন্যই বলছিলাম যে কালকে তাহলে ওগুলো ভিডিও রেকর্ডিং করে নিয়ে যাবো আর আশেপাশে যেই সব স্কুল আছে সেইগুলো থেকে ওগুলো জেনে নিয়ে যাবো তাহলে কালকে ঠিক আছে স্যার রাখছি তাহলে